হ্যাঁ নমস্কার মোবাইল ওয়ার্ল্ড থেকে বলছি হ্যাঁ বলুন হ্যাঁ সকালে আপনি একটু আমি একটু ব্যস্ততার জন্য আপনার কল রিসিভ করতে পারিনি বলুন

ও আচ্ছা খুব ভালো কথা হ্যাঁ আপনি আপনি ওটা কোন ব্র্যান্ডের নেবেন বলুন রেডমি রিয়েলমি ভিভো ওপো স্যামসাং ইত্যাদি বিভিন্ন ব্র্যান্ড রয়েছে ঠিক আছে এছাড়াও আসুস আসুস রয়েছে এবং বিভিন্ন ধরণের মডেল রয়েছে আপনি বলুন কোনটা পছন্দ করবেন হ্যাঁ পারবেন তো আপনি ওনাকে আপনি কীরকম বাজেটের ফোন দেখাতে বলছেন দশ হাজারের মধ্যে তো না উপরে আচ্ছা তো যেহেতু যেহেতু উনি একটু বয়স্ক মানুষ তাই ওনার খুব বেশি ফিচার্সের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না তো আপনি শাওমির শাওমির রেডমি এইট মোবাইলটা ব্যবহার করে দেখতে পারেন হ্যাঁ এটা এটা আপনার চার চৌষট্টি চার জিবি এবং চৌষট্টি জিবি চার জিবি ফোন মেমোরি এবং চৌষট্টি জিবি হচ্ছে এক্সটার্নাল মেমোরি রয়েছে এছাড়াও এর ব্যাক ক্যামেরা রয়েছে তেরো এবং আ আট এমপিআরের ফ্রন্ট ক্যামেরা এবং স্ন্যাপড্রাগনের চারশো আটচল্লিশের প্রসেসার রয়েছে তো আপনি এটা ওনাকে গিফট করে দেখতে পারেন আশা করি উনি খুব খুশি হবেন এছাড়াও ওনার মানে এই ফোনের সেন্সর বা টাচ খুবই ভালো ওনার ব্যবহার করতেও সুবিধা হবে হ্যাঁ দাম পড়বে আট হাজার নশো নিরানব্বই টাকা না হলে আপনি যদি ওয়ারেন্টি বলতে ছমাসের ওয়ারেন্টি তো থাকেই এবারে ইনসিওরেন্স থাকে আপনি জলে ডুবিয়ে দিলে বা না ভেঙে দিলে অবশ্যই আপনার সেই ইনসিওরেন্স থেকে সম্পূর্ণ ফ্রিতে বিনামূল্যে আপনাকে এটা রিটার্ন করা হবে নতুন দেওয়া হবে সে ক্ষেত্রে আমার কাছ থেকে বা আপনি যে কোনো কেয়ার সার্ভিস থেকে এটা সারাতে পারেন সে ক্ষেত্রে আপনাকে পয়সা পয়সা খরচ বহন করতে হবে হ্যাঁ আমাদের এই এই দোকানের সংলগ্নেই সার্ভিস সেন্টার রয়েছে আপনি চাইলে ওখান থেকেও নিতে পারেন সাহায্য নিতে পারেন আচ্ছা ঠিক আছে আসুন হ্যাঁ হ্যাঁ থাকবো আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ